একটি লম্বা বাইকিং ট্রিট বা ট্যুরের জন্য আমাকে সর্বপ্রথম যেটার প্রস্তুতি নিতে হবে আমার যে জরুরি আমার যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আমার পরিচয়পত্র আমার ড্রাইভিং লাইসেন্স আমার ট্যুরের ম্যাপ এই সমস্ত কিছু আমাকে নিতে হবে এবং আমার হেলমেট এবং আমার সুরক্ষার জন্য যা যা লাগে রাইডিং গিয়ার যেইগুলো লাগে সেইগুলো আমাকে সমস্ত কিছু নিতে হবে এবং আমার রাইডিংয়ের জন্য আমার বাইকের জন্য এক্সট্রা অ্যাকসেসারিজ যেইগুলো এমার্জেন্সিতে আমাকে হেল্প করতে পারে সেইগুলো নিতে হবে এবং আমাকে এক্সট্রা ফুয়েলের জন্য একটা জার সেই সবের ব্যবস্থা করে নিতে হবে এবং এমার্জেন্সি ক্ষেত্রে রাস্তায় বিপদ সেইগুলোকে আমি কীভাবে আমি ওভারটেক করবো তার জন্য একটা প্রপার গাইডলাইন বা হেল্পিং সেইগুলো ব্যবস্তা করে রাখতে হবে এবং আমার সাথে যে আমরা বাকি মেম্বার যারা যাবে তাদেরকেও এই সমস্ত বিষয়ে ওয়াকিবহল হতে হবে সেই বিষয়গুলো আমাকে গুরুত্বপূর্ণ দিতে হবে গুরুত্ব দিতে হবে এবং আমার সাথে আমার ট্যুর প্ল্যান বা আমাকে আগে থেকেই তো প্ল্যানিংটা করে রাকতে হবে যে আমি কোন রুটে যাচ্ছি কীভাবে যাচ্ছি সমস্ত সেই বিষয়গুলো সম্পর্কে আমাকে আগে থেকে জেনে রাখতে হবে এবং সেইখানকার আমি যেই জাগায় যাচ্ছি সেইখানকার নিয়ম বা সেখানকার কীভাবে সেখানকার রাস্তা ট্রাফিক এই সমস্ত বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে বা ট্রাফিকগুলো রাস্তার সেইগুলোকেও ভালোভাবে মেনটেন করতে হবে